আমি একটি হোটেলে কাজ করতাম সেই হোটেলটিতে পরিবর্তিত হয়েছে যে নিরামিষ খাবার নিরামিষ খাবার আগে এই হোটেল দিয়ে পাওয়া যেত কিন্তু এখন ওই নিরামিষ খাবার উঠে যেয়ে এখন উঠেছে মাংস মাছ ডিম সব কিছুই পাওয়া যায় তাই এই ব্যবসাকে প্রভাবিত করে সবচেয়ে চাহিদা হয়েছে মাছ মাংস ডিম তাই আগের মতন কেউ আর নিরামিষ খাবার খায় না সব মাছ মাংস ডিম এই সব খাবার খেতে ভালোবাসে আর নিরামিষ যে খাবার কেউ খেতে ভালোবাসে না তাই এই নিরামিষ যে খাবারকে প্রভাবিত করে এখন মাছ মাংস ডিম এই সব খাবারের প্রচারণ ভালো হয়েছে ওই সব খাবারের উন্নতিও খুব ভালো দেখাচ্ছে